পানি সব কাজেই লাগে যেমন গা ধোয়া সবজি ধোয়া চাল ধোয়া রান্না করা তার পরে পশু পাখির জন্যে লাগে পানি পানি এমন একটা জিনিস পশু পাখি মানুষ সব সব জিনিসে সবারই লাগে পানি এমন একটা জিনিস প্রতিটা কাজে পানির দরকার তা এরকম পানি যেরকম চাষবাসে জমিতে সব জিনিসে লাগে গাছপালায় তার পরে পশু পাখি যত জীবিত জিনিস রয়েছে তাদের তাদেরও লাগে এমন কি মানুষের সব জিনিসটাই লাগে পানি হচ্ছে এমন একটা জিনিস পানি না হলে কোনো এতে আমাদের তেষ্টা মেটে না পানি না হলে পানি এমন একটা সব জিনিসটাই লাগে তো পানি হচ্চে কে হচ্ছে কি পানি তার পরে হচ্ছে কি গা ধোয়া পা ধোয়া মুখ হাত পা ধোয়া রান্না করা সবজি আনাজ ধোয়া চাল ধোয়া প্রত্যেকটা মাছ ধরা সবজি মানে প্রতিটা কাজে পানি এমন একটা জিনিস প্রতিটা কাজেই চাই পানি না হলে কোনো কাজই হয় না পানি তো প্রতিটা কাজে পানি হচ্ছে এমন একটা জিনিস সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় ধোয়া কাচা ধোয়া তার পরে বাচ্চাদের বলো নিজেদের বলো সবজিটা গা ধোয়া পা ধোয়ানো বাচ্চাদেরও বড়দেরও পশু পাখি চাষে গাছে ফলে ফুলে সব জায়গায় পানি দরকার পানি না হলে কোনো জায়গায় কোনো কাজই হয় না পানি এমন একটা জিনিস সব মানুষ এমন কেউ বলতে পারবে না যে পানি না হলে তার কাজটা হয়ে যায় পানি এমন একটা সমস্ত কাজ দরকার কাজ না হলে কোনো কাজই হয় না পানি না হলে কোনো কাজই হয় না পানি এমন একটা জিনিস এমন কেউ বলতে পারবে না যে পানি ছাড়াই আজকে আমি এই কাজটা করেছি পানি দরকার প্রতি সময় পানি হচ্ছে কি পানি এমন একটা জিনিস সবারই দরকার পানি না হলে কোনো কাজই হবে না পানি হচ্ছে গিয়ে মানুষের হচ্ছে জীবন পানি না হলে মানুষ কি বাঁচবে এমন এমন সময় আসে পানি না হলে মানুষ মরেই যায়